সার্ফিংয়ের জন্য একাধিক কৌশল রয়েছে এবং ব্যক্তি যতদিন প্রশিক্ষণ গ্রহণ করে তার উপর ভিত্তি করে সে সেইরকম প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন যেই ব্যক্তি একাধিক দিন এই প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং দক্ষতা রয়েছেন তিনি সাধারণত যে কোন মরসুমে যে কোনো পরিবেশের মধ্যে যে কোনো ঢেউয়ের মধ্যে তিনি সার্ফিং করতে পারেন কিন্তু ব্যক্তি যদি অল্প দিন প্রশিক্ষণ গ্রহণ করেন বা অল্প অল্প দক্ষতা থেকে থাকে সেই সেক্ষেত্রে তাকে মৌসুমের উপর ভিত্তি করে বা পরিবেশের উপর ভিত্তি করে জলের ঢেউ কম থাকলে তবেই তাকে সার্ফিং করতে হবে উচ্চ ঢেউয়ে এবং প্রতিকূল আবহাওয়া হলে তাকে তাকে সার্ফিং না করাই ভালো আমি আমার এলাকার কাঁছড়াপাড়া প্রশিক্ষণ কেন্দ্রে পশ্চিমবঙ্গে অংশ অনুশীলন করেছি অল্পদিনের জন্য অল্প দক্ষতা রয়েছে আমার এই এলাকায় বিশেষ কোন প্রশিক্ষণ কেন্দ্র নেই সার্ফিং সাধারণত একটি বিনোদনমূলক জিনিস এবং এটি সাধারণত পাশ্চাত্য সংস্কৃতির এক এবং অদ্বিতীয় একটি বিনোদনের মাধ্যম অস্ট্রেলিয়া আমেরিকা ইংল্যান্ড বিভিন্ন দেশেই এর যথেষ্ট যথেষ্ট গ্রহণযোগ্য এবং যথেষ্ট যথেষ্ট চালু রয়েছে কিন্তু আমাদের ভারতে সেই তুলনায় অনেকটাই কম তবে বর্তমানে ভারতীয় সংস্কৃতিতেও সারফিংয়ের যথেষ্ট প্রভাব লক্ষ করা যাচ্ছে